ছয় লাখ চুয়ান্ন হাজার আটশো বাহাত্তর তিন লাখ চব্বিশ হাজার ছশো চৌত্রিশ পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো তিপ্পান্ন নয় লাখ পঁচানব্বই হাজার ছশো তেষট্টি আট লাখ সাতাত্তর হাজার দুশো বাহাত্তর